আমি কিছু দিন আগে একটি হেডফোন কিনেছিলাম হেডফোনটি দেখতে যতটি সুন্দর ছিলো ততটি খারাপ ছিলো খারাপটা আমি প্রথমে বুঝতে পারি নি কারণ এক দিন ইউস করার পর দেখলাম হেডফোনটিতে বঁ বঁ শব্দ হচ্ছে কোনো কারণবশতই সেটা শব্দ হচ্ছে তা আমি প্রথমে বুঝতে পারলাম না একবারটি ঠিক করলাম যে ওটা আমি ডাক্তারখানা নিয়ে যাবো মানে ওদের যে মোবাইল সেন্টার হয় সেখানে যেয়ে রিপেয়ার করাবো তারপরে মা বললো না তুই নতুন নতুন কিনেছিস ওটা কিন্তু ফেরত দিয়ে দে অনলাইনে যেমন নিয়েছিলি সেরকমই ফেরত দিয়ে দে তো ওটা যেহেতু ফেরতের অপশন ছিলো তো আমি ফেরত দিয়ে দিই তো আমার টাকাটাও পুনরায় রিটার্ন হয়ে চলে আসে কিন্তু আমি কতো আশা করে ওই জিনিসটি নিয়েছিলাম যে জিনিসটা ভালো হবে জিনিসটা দেখতে খুব সুন্দর ছিলো আমি বুঝলাম জিনিসটা ব্যবহার করেও সুন্দর হবে কারণ একটা নামি দামি ব্র্যান্ড ছিলো তো সেই জন্য কিন্তু যখন ওটা নিই আমি ব্যবহার করি এক দিন খুব সুন্দর ব্যবহার হলো কিন্তু দ্বিতীয় দিনের পর থেকেই সেটা খারাপ হয়ে যায় আমার মনটা খুব ভেঙে গিয়েছিলো এটা দেখে